হ্যাঁ বলুন

বলুন কবে কবে আসবেন কী কী বার কবে কবে তোমার কবে কবে সময় হবে বলো কোথায় নাচ শিখেছ আগে আচ্ছা ঠিক আছে আমি তো নাচ একদিনই সপ্তাহে একটা ডেটেই করাই তাহলে তুমি কী বার তোমার ফাঁকা থাকবে তুমি বলো আমি একটা দিনই নাচ শেখাই সেটা হচ্ছে আমি শনিবার আর রবিবার দুটো ডেট করাই এবার দুটো ডেট কি তোমার হবে ফাঁকা আছ আচ্ছা তাহলে আমি রবিবার বিকেল বেলায় আঁকা নাচ শেখাই বিকেল বেলায় তাহলে তুমি পাঁচটা থেকে আসবে আমি নাচের জন্য কিন্তু আমি সপ্তাহে যেহেতু একদিন আমি নাচ শেখাই আমি অনেকটাই আমি ফিস নিই ফিস নিয়ে কোনও হ্যাঁ বলো হ্যাঁ আমি ফিস নিই বলতে আমি যেহেতু সপ্তাহে একদিন করাই তো আমি মাসে পাঁচশো টাকা নেব হ্যাঁ কী কী কী কী কী কী বার বলতে মাসে ওই তো এক মাসে হচ্ছে চারটে ডেট পড়ে চারটে ডেট তাহলে চারটে রবিবার আমি করাব প্রতি মাসে চারটে রবিবার কী কী নাচ থাকে এবার কী কী নাচ থাকে বলতে তুমি এবার প্রথমে তো আমি তোমাকে আগে নাচের ইয়ে তাল গুলো শেখাতে হবে হাতের তাল পায়ের তাল তাল না শিখলে তো আর প্রথমেই তো আগে নাচ শেখানো যাবে না তারপর নাচের জন্য অনেক কিছু জিনিস কিনতে হবে যেমন নাচের জন্য ঘুঙ্গুর কিনতে হবে নাচের ড্রেস আছে অনেক কিছুই লাগবে নাচে ভর্তি হচ্ছ মানে খরচাটা হচ্ছে বেশি হয় অনেক কিছুই লাগবে সেই জন্য হচ্ছে তোমাকে ভালো করে ভালো করে ইয়ে করে বাড়ির লোককে জিজ্ঞেস করে নাচে ভর্তি হতে হবে তাহলে তুমি এক কাজ কর আগে তুমি নাচের তালগুলো শেখো না তারপরে হচ্ছে তুমি নাচ বলে দেব যা যা কিনতে হবে কবে এই তো আজকে হচ্ছে তোমার সোমবার এই তো আসছে রবিবার আসছে রবিবার তাহলে তুমি চলে আসবে বিকেল পাঁচটার সময়ে নাচে কিন্তু হ্যাঁ আগে দাঁড়াও তুমি তো আগে নাচ শেখো নাচ প্রতিদিন হচ্ছে বাড়িতে প্রাক্টিস করো আমি একটা নাচের প্রথমে একটা ক্যাসেট ইয়ে করে দেব ক্যাসেটে করে প্রতিদিন ঘরে হচ্ছে প্র্যাক্টিস করবে চালিয়ে দিয়ে এখন তারপরে তো তুমি কোনও প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে পারবে তার আগে তো নয় আগে আগে শেখাটা নিয়ে কথা হুম আমার নাম হচ্ছে টিনা এখানে সবাই চেনে এক ডাকেই চেনে তুমি বললেই হচ্ছে সবাই জানতে পারবে আমাদের নাচের গ্রুপ এখনও খুব একটা খুলিনি এখন তোমাদের ছোট তো ছোটদের গ্রুপ খুলিনা বড়দের গ্রুপ খোলা হয়েছে আগে ছোটরা নিজেরা নাচ শেখো তারপরে হচ্ছে গ্রুপ খোলা হবে আচ্ছা তাহলে তুমি রবিবার এসো রবিবার এলেই কথা হবে ঠিক আছে রাখছি আমি